আমাদের রাজ্যে বা আমাদের গ্রামের বিভিন্ন প্রধান ধর্মীয় উৎসব হলো দিওয়ালি ঈদ ক্রিসমাস দুর্গা পূজা হোলি ও বৈশাখি দিওয়ালিতে বিভিন্ন পরিবারের মানুষজন যারা বাইরে থাকেন কাজসূত্রে তারা বাড়িতে ফিরে আসেন এবং বাড়িতে কালি পূজো অনুষ্ঠিত হয় এই সময়ে বিভিন্ন বাড়িতে আলো মোমবাতি ও বাজির ফোয়ারা ছোটে এ ছাড়া ঈদে ঈদ হলো মুসলিম ধর্মের প্রধান ধর্মীয় উৎসব এই সময়ে মুসলিমরা বিভিন্ন মানুষজনের সঙ্গে কুলাকুলি থাকে এবং মেলবন্ধনের একটা দিক নির্দেশ করে ক্রিসমাস পালিত হয় পঁচিশে ডিসেম্বর তাই এই সময়ে শীতকাল থাকে এই সময়ে বিভিন্ন অনুষ্ঠান ও ধর্মা ধর্ম অনুষ্ঠিত হয় তাছাড়া দুর্গাপূজা হলো পশ্চিমবঙ্গ তথা ভারতের সবচেয়ে বৃহৎ পূজা এই পূজা চলাকালীন ছদিন ব্যাপী এই পূজো চলাকালীন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় তাছাড়া এই পূজায় প্রচুর দেশ ও বিদেশ থেকে মানুষজন আসেন এই সময়ে বিভিন্ন দোকানপাটের বেচা কেনা বেশি হয় যা পশ্চিমবঙ্গের অর্থ ব্যবস্থার ক্ষেত্রে ভালো একটি লক্ষণ